হ্যাঁ বলুন রোশনি আছে অম্বুজা আছে এবার আলট্রাটেক আছে রোশনি আছে তিনশো আশি এটা চারশো আশি আর এটা পাঁচশো আশি হুম আলট্রাটেক হুম কতো কতো নিবে বলো সেই হিসাবে করা যাবে হুম ঠিক আছে রেট ঠিক করে দিয়ে যাবে কোথায় নিবে অ্যাড্রেস হুম আলট্রাটেক আছে চারশো আশি আপনি যদি বেশি নিতে চান আমি রেটটা কম করে দেবো রেটের দিকে অসুবিধা নাই রেট কম করে দেওয়া যাবে ওই তো চারশো আশি অম্বুজাটা নেন অম্বুজাটা পাঁচশো কোনটা নিবেন বলুন আলট্রাটেক হুম সব সব সিমেন্টে প্লাস্টার তো সব সিমেন্টেই করা যায় হুম সে ঠিক করে দেওয়া যাবে হুম হুম